কৃষিতে অনেক ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয় প্রথমে যদি ধান চাষের জন্য বলা হয় ধান চাষের জন্য জমিতে প্রথমে হাল করতে হয় হাল করার জন্য যে লাঙলের প্রয়োজন হয় সে লাঙলটা কিন্তু গোরু দিয়েও টানানো যায় একটা ফালের মতন অংশ থাকে লম্বা একটা ডান্ডি থাকে সেই ডান্ডির সাহায্যে দু ধারে দুটো গোরু থাকে সেই গোরুগুলো দিয়ে বলদ গোরু গোরুগুলোর সাহায্যে কিন্তু জমিতে হাল করা হয় কিন্তু এখন আধুনিক পদ্ধতি বেরিয়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু ট্র্যাক্টরের সাহায্যে হাল করে দেয় বা পাওয়ার টিলারের সাহায্যেও জমিতে হাল হয় আলু লাগানোর সময় কিন্তু ঠিক একই রকমেই জমিতে হাল হয় ঠিক এইভাবেই আবার ধান যখন কাটা হয় তখন কিন্তু কাস্তে থাকে সেই কাস্তের সাহায্যে মুনিশ দিয়ে মানে মানুষে ধানগুলো কিন্তু কাটে কিন্তু আবার এখন মেশিন বেরিয়ে গিয়েছে সেই মেশিন হার্ভেস্টার মেশিন মেশিনের সাহায্যে খুব অল্প সময়ে ধানগুলো কিন্তু কাটা হয়ে যায় এবং খড়গুলো মেশিনের সাহায্যে কুচানো হয়ে যায় এবং ধানগুলো আলাদা হয়ে যায় এছাড়াও আলু লাগানো মেশিন রয়েছে সে আলু লাগানো মেশিনের সাহায্যে আলু লাগানো হয় এছাড়াও যারা মেশিনে লাগায় না অনেক মানুষ থাকে তারা হাতের সাহায্যে লাগে প্রথমে ভেলি তোলার জন্য একটা পাঁচ মাথা একটা ফালের মতন যন্ত্র আছে সেই যন্ত্রের সাহায্যে জমিতে প্রথমে নালা করা হয় সেই নালাতে একটি একটি করে আলু বীজ লাগানো হয় এবং সেগুলোকে সরু সরু কোদালের সাহায্যে সেইগুলো চাপা দেওয়া হয় চাপা দিয়ে আবার নালা করা হয় তার পরে আবার আলু গাছগুলো যখন বেরিয়ে যায় তখন সেইগুলোকে কুড়ার জন্য আলু কুড়া মেশিনও থাকে সেটা সহজেই মানুষ টেনেও কুড়তে পারে আবার কোদালের সাহায্যে কুপিয়ে কুপিয়ে আলু কুড়া হয় কুড়ে আবার কিন্তু সেই সরু কোদাল দিয়ে নালা করতে হয় এইভাবেও কিন্তু আলু চাষ বা ধান কাটা এই ধরনের মেশিন দিয়েও হয় এবং হাতের সাহায্যেও হয় এছাড়াও আমাদের এখানে অনেক ধরনের চাষ হয় যেগুলো সবজি চাষ সবজি চাষের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ছোটো ছোটো পাশুনি কোদাল থাকে সেই পাশুনি কোদালের সাহায্যে জমিকে কুপাতে হয় কুপিয়ে কিন্তু যে ঘাস বা আদার্স অন্যান্য গাছ থাকে সেইগুলোকে কেটে ফেলে দেওয়া হয় জমিতে বিষ দেওয়ার জন্য স্প্রে মেশিন থাকে অনেকেই হাতে করেও স্প্রে করে দেয় অনেকে আবার মেশিনের সাহায্যে স্প্রে মেশিনে করেও স্প্রে করে এছাড়াও আরও বিভিন্ন এবং আধুনিক ধরনের যন্ত্রপাতিও বেরিয়ে গিয়েছে সে যন্ত্রপাতির সাহায্যেও মানুষ কিন্তু চাষবাস এখন করে